আমি ভ্রমণের জন্য পাহাড় সব থেকে বেশি পছন্দ করি এছাড়াও আমি ভ্রমণ করেছি সমুদ্র বিভিন্ন ধর্মীয় স্থান আত্মীয় স্থান ও মন্দির ঐতিহাসিক স্থানগুলিও সব থেকে পছন্দ আমার হয়েছে পাহাড়ের যে দৃশ্য সত্যি সুন্দর বললে কম হবে প্রাকৃতিক যে মহিমা সেটি পাহাড় না দেখলে হয়তো বোঝা যেতো না চারিদিকে ঘন সবুজ জঙ্গলে ঢাকা মাঝখান দিয়ে চলে গেছে পথ এছাড়াও রয়েছে সমুদ্র সমুদ্রের কথা আর কি বলবো যেখানে অগাধ জলরাশি যার কোনো কিনারা নেই পাড়ে রয়েছে নানা ধরণের বিভিন্ন সামদ্রিক জিনিসপত্রের দোকান যেগুলি আমাকে ঘোরার প্রতি এক আলাদাই অনুপ্রাণিত করে আবার রয়েছে মন্দির সেগুলি তো এক আলাদাই ধর্মীয় স্থান যেগুলি ঠাকুর দেবতার বসবাসের জায়গা সেইখানে গেলে মনে হয় মনের যতো প্রশান্তি নিয়ে বেঁচে আছি আর মন্দির ঐতিহাসিক স্থান ঐতিহাসিক স্থান হিসেবে আমি দেখে এসেছি হাজারদুয়ারি তাজমহল যেগুলিতে রয়েছে আমাদের ঐতিহাসিকের নানান গল্প যা বলে হয়তো কখনোই শেষ করা যাবে না অনেক রাজা রানি সেনাবাহিনীদের নানান সমস্ত জিনিসপত্র আজও সেখানে সমস্ত রাখা আছে